কোভিড নাইনটিন আমাদের দেশকে নানাভাবে সংগ্রাম করতে করছে যার কারণে আমাদের অনেক কিছু ব্যবস্থা নিতে হয়েছে প্রথমে হচ্ছে লকডাউন মহামারীর জন্য প্রথমে আমাদের লকডাউনের ব্যবস্থা করা হয়েছিলো কারণ এর ফলে বাজার দোকান ডাক্তারখানায় সব জায়গাতেই ভিড় কম থাকবে এবং রোগ ছড়ানোর প্রভাব কম থাকবে স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখার জন্য মাস্ক বারবার হাত ধোয়া স্যানিটাইজার এর ব্যবহার ইত্যাদির ফলে এই সংগ্রাম কম হবে সংক্রমণ কম হবে এই ভাইরাস দূর করার জন্য সরকার ব্যবস্থা নিয়েছে যার ফলে দ্রুত কম হয়েছে